আমাদের বাংলা ভাষার সঙ্গে এই অঞ্চলের যে বাংলা ভাষা একটু অন্যরকম ধরুন আসামি আসামে কিন্তু বাংলা ভাষা চলে কিন্তু একটু অন্যরকম টান থাকে উড়িষ্যা উড়িয়া ভাষায় চলে কিন্তু এত বাঙালি পর্যটক যায় যা যাদেরকে বাংলা ভাষা শিখতে হয় নাহলে তারা ব্যবসা করতে পারবে না কিন্তু তাদের বাংলা ভাষার টান একটু অন্যরকম ত্রিপুরায় বাংলা চলে এবং তারা বাংলায় কথা বলে সেখানে বাংলা ভাষার টান একটু অন্যরকম আমাদের পশ্চিমবঙ্গের আপনি আপনি যদি এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘোরেন তাহলে সব জায়গায় ভাষার টান এক এক রকম ওদের হ্রস্বই উচ্চারণ বেশি ওদের দন্তের স উচ্চরণ বেশি কোথাও আবার উচ্চারণ বেশি কিন্তু সব জায়গায় আপনি বাংলাই পাবেন আর হিন্দি হলো আর আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা সেই জন্য সারা ভারতবর্ষ জুড়ে হিন্দি চলে আমি বলবো প্রতিটা বাঙালির বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি শেখাটা অবশ্যই উচিত প্রয়োজন না হলে সে পরবর্তীকালে সে চলতে পারবে না আমি একটা গল্প বলি আমার একটা সিনিয়র দিদি পড়াশোনায় ভালো ছিল কিন্তু ইংরাজি আর হিন্দি বেশি জানতো না কিন্তু একটা পরীক্ষা ছিল রেলের পরীক্ষা সে পশ্চিমবঙ্গের বাইরে পরীক্ষা দিতে গিয়েছিল সে যখন প্রশ্নপত্র দেখল দেখল হিন্দিতে আর হিন্দি আর ইংরেজি লেখা ঠিক আছে সে যেহেতু ইংরেজি আর হিন্দিতে লেখার কারণে সে প্রশ্নের উত্তর দিতে পারল না কারণ সে হিন্দি আর ইংরাজিটা জানতো না তাহলে আমি বলবো বাংলার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষকে হিন্দি এবং ইংরাজি শেখা অবশ্যই প্রয়োজন আর বাংলা ভাষা আমাদের এই বিভিন্ন থেকে একটু অন্যরকম টান আছে এছাড়া ওরাও অ বলে আমরাও অ বলি ওরাও ক বলে আমরাও ক বলি আমাদের উচ্চারণ প্রায় একই রকম আমার এইটুকুনই বলার ছিল